মিডিয়ায় দেখানো বিজ্ঞাপনগুলো আমার খুবই ভালো লাগে হচ্ছে তার বিজ্ঞাপনে যে যেই কথাগুলো বলে সেগুলো আমার মনে হয় যেন আমার মনে হয় যেন সেগুলো সত্যি হ্যাঁ আসলে সত্যি এটা খুব ভালো লাগে যে ওরা আগে থেকে অনেক তথ্য আমাদেরকে আগে থেকে জানিয়ে দেয় যে এটা হবে এটা হবে না এটা এভাবে করতে হবে ওটা ওভাবে করতে হবে এগুলো জানিয়ে দেয় এটাতে আমি মনে করি যেন এটা সত্যি খুব ভালো পদ্ধতি এই ভালো এই ভালো খুব ভালোই পদ্ধতি এটা চাই শখ অনেক মানুষেরই অনেক মানুষেরই অনেক সুবিধা হচ্ছে এটাতে অনেক মানুষেরই আগে থেকে অনেক কিছু জানতে পেরে যাচ্ছে যে এটা হবে না এটা হবে অনেক কিছু জানতে পেরে যাচ্ছে তো আমি চাইব যে এই বিজ্ঞাপনগুলো যেন পরবর্তীকালে আবার দেওয়া সব সময় দেওয়া হয় যাতে সবাই সবাই হচ্ছে জানতে পারে শিখতে পারে আরো কিছু এর থেকে এটাই চাইব